আমি দক্ষিণ ভারতে বাস করি দক্ষিণ ভারতের রান্না বলতে আমাদের যে ঘরোয়া খাবার সেগুলোকে আমি খুব ভালোভাবে বানাতে পারি যেমন ধরুন মাছের ঝোল প্রথমে বাজার থেকে মাছ আনি মাছ কাটি তারপরে মাছটা ধুই তারপরে মাছটা ভাজা করি তারপরে মাছটা তুলে রাখি তারপরে আলু কষি আলুটা ভালো করে কষে আলুটা তুলে রেখে দিয়ে কড়াইতে তেল দিই পেঁয়াজ ভাজি আদা রসুন ভাজি তারপরে আলুটা কষে দিয়ে জল ঢেলে দিই তারপর মাছটা কিছুক্ষণ বাদে তুলে দিই তারপর একটু ফুটে গেলে মাছের ঝোলটা হয়ে গেলে নামিয়ে দিই এটা একটা ভালো খাবার এটা আমি রান্না করতে পছন্দ করি এবং স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো আমার বাড়ির লোককেও রান্না করে খাইয়েছি আর একটা হল মাংসর ঝোল আগে বাজার থেকে প্রথম মাংস আনি তারপর মাংসটা কাটি তারপর ধুই তারপরে নুন মাখিয়ে হলুদ মাখিয়ে আমি রেখে দিই তারপর কড়াইতে তেল দিই তেল দিয়ে আলুটা ভাজি আলুটা ভেজে রেখে দিয়েতে পেঁয়াজ কড়াইতে আবার তেল দিলাম পেঁয়াজ দিলাম রসুন দিলাম আদা দিলাম ভাজলাম সমস্ত কিচ্ছু ভালো করে ভেজে মাংসটাকে কড়াইতে তুললাম দিয়ে মাংসটাকে ভালো করে কষলাম মাংসটা কষার পর আমি দেখলাম মাংসটা কষা হয়েছে কিনা মাংসটা কষা হয়ে গেলে আলুগুলো তুলে দিয়ে জল ঢেলে দিলাম এই মাংসর ঝোলটা আমাদের দক্ষিণ ভারতের মানুষ খুব খেতে ভালোবাসে যেহেতু আমরা দক্ষিণ ভারতে বাস করি তাই মাছ মাংস দুইই খেতে পছন্দ করে আরেকটা হচ্ছে লাউ শাগের ঝোল যেটা আমাদের রুগির পক্ষে ঘরোয়া খাবার খুবই উপযোগী খুবই ভালো খুবই উপকারী সেটা লাউ শাগ তারপরে হচ্ছে কাঁচকলা তারপর বেগুন তারপরে একটু জ্যান্ত মাছ শিঙ্গি মাগুর তারপরে একটু গেঁড়ি সবকিছু দিয়ে ঝোলটা বানানো হয় ফাস্ট টাইম আমি সবজিগুলোকে কাটি কেটে ভালো করে ধুই ধুয়ে রেখে দিই তারপর কড়াইতে তেল দিই তেল দিয়ে সবজিগুলো একটা একটা করে ভাজি ভেজে রাখি তারপর মাছ ভাজি তারপর মাছ ভেজে তুলে রেখে দিই তারপর গেঁড়িটা একটু সেদ্ধ করি গেঁড়িটা একটু সেদ্ধ করে গেঁড়িটাকে ভাজি ভাজার পরে সমস্ত কিছু সেই ঝোলটাতে দিয়ে দিই লাউ শাক গেঁড়ি কাঁচকলা মাগুর মাছ শিঙ্গি মাছ সব কিছু ঝোলটাতে দিয়ে দিই দিয়ে দিলে ঝোলটা হয়ে গেল ঝোলটা নামিয়ে রেখে দিলাম সেই ঝোলটা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী আমাদের দক্ষিণ ভারতের মানুষ এর ঝোলটি খেতে খুবই পছন্দ করে তাই আমি এই রান্নাগুলিকে ভালো বলে মনে করি তাই আমি এই রান্নাগুলিকে বাড়ির সবাইকে করিয়ে খাইয়েছি এবং খুব ভালো লেগেছে প্রত্যেকের